হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ বলছি এখানে উপকরণ আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে দেখতে হবে যে কী সাপ কামড়েছে বা কী জায়গাগুলো যেখানে কামড়াচ্ছে জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে গর্ত থাকলে বন্ধ করতে হবে তারপরে কি সচেতন থাকতে হবে চারিদিকে না যেন আবর্জনা থাকে এই সব বিষয়ে লক্ষ্য রাখতে হবে আর দেখবে যে যখন মানে বেরোবে লাইট নিয়ে মানে সন্ধেবেলা বেরোলে লাইট নিয়ে বেরোবে তারপরে যদি তুমি দেখা যায় যে দিনের বেলা একটা লাঠি ব্যবহার করতে হবে এরম সচেতন থাকতে হবে আর যেমন যে যদি দেখো যে সাপটা কামড়েছে তালে তোমরা যেখানে বাঁধছ কিন্তু এটা আমাদের একটা কি উপলক্ষ কিন্তু সেই জায়গাটা যেন আলগা করে বাঁধা হয় সেই জায়গাটা শক্ত করে বাঁধলে রক্ত চলাচল করতে পারবে না হয়তো এমনো হতে পারে যে পাটা কেটে যেখানে কামড়েছে সেই অংশটা কেটে বাতও দিয়ে যেতে পারে তাই সেইভাবে না কিছু করে যখনই দেখতে পাবে কোনো সাপ কামড়েছে তাকে যদি চিহ্নিত করা যায় খুবই ভালো আর সবাই তো চিহ্নিত করতে পারে না তাই কি করতে হবে ওনাকে ছবি তোলা বা কারো মারফতে যদি চেনা যায় সঙ্গে সঙ্গে কোনো কিছুর ওঝা বদ্যি না করে সঙ্গে সঙ্গে ওনাকে ওনাকে নিয়ে যেতে হবে সরকারি হসপিটালে কারণ সেখানে সুব্যবস্তা আছে চিকিৎসার খুব ব্যবস্থা আছে সাথে ওখানে ওষুধ সব কিছু ব্যবস্থা আছে এবেলেবেল তাই একমাত্র উপায় আপনাদের যে সঙ্গে সঙ্গে যেন দেরি না করে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় চা আপনাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ একশোবার নিশ্চই পাবেন হ্যাঁ রাখছি আচ্ছা রাখছি